হ্যালো জয়ন্ত বলছিলাম কালকে তুই কি স্যারের ঘর যাবি নাচ শিখতে হ্যাঁ আমি যাব স্যার আমাকে বলল যে সেইখানে আসার আগে গুপ্তা ব্রাদার্স নামের দোকানে সেখানের ল্যাংচা খুব খুব পছন্দ লোক সবাই করে সেখানের ল্যাংচা তো সেখান থেকে আমাকে ল্যাংচা নিয়ে আসতে বলেছে তো তুই কি যাবি আমার সাথে হ্যাঁ ওটাই বলছিলাম আর তুই আর আমি গুপ্তা ব্রাদার্সে যাব ওইখানে আমরা একটু ল্যাংচা আগে নিজে আমরা একটু খেয়ে দেখব যে কেমন ল্যাংচাগুলো তারপর স্যারের ঘর যাব নিয়ে তুই আর আমি পাঁচটা পাঁচটা ল্যাংচা খেয়ে নেব তারপর স্যারের ঘর যাব

হ্যাঁ তো তুই আর আমি পাঁচটা পাঁচটা তুই আর আমি পাঁচটা পাঁচটা খেয়ে নেব তারপর স্যারের ঘর ল্যাংচা কিনে নিয়ে যাব নাচ শিখতে গুপ্তা ব্রাদার্সের ল্যাংচা খেতে হবে পাঁচটা পাঁচটার কম হলে তো খারাপ লাগবে তো স্যার বলল কুড়িটা ল্যাংচা নিয়ে আসতে তো ঠিক আছে কালকে যখন আমরা স্যারের ঘর নাচ শিখতে যাব তখন তুই আর আমি গুপ্তা ব্রাদার্সের দোকানে যাব তুই আর আমি ওইখানে ল্যাংচা খাব তারপর স্যারের ঘর নিয়ে যাব ল্যাংচা ঠিক আছে পঞ্চাশটা তোকে হয়তো বলেছে আলাদা করে আমাকে বলল আলাদা করে কুড়িটা পরে করে হয়তো স্যার পরে করে হয়তো স্যারের আরও পড়ল দরকার তখন আমাকে ফোন করল যে কুড়িটা তুই আরও নিয়ে আসবি ঠিক ঠিক আছে তাহলে তোকে আমি কালকে ফোন করব হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তবে একটু আমরা আগেই একটু বেরোব সময়ের আগে হয়ে একটু বেরোব

ঠিক আছে তাহলে ওই রইল ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে দেখা হবে ঠিক আছে হুম